মৌসুমি বর্ষা আমাদের অঞ্চলে দেখা যায় আমাদের অঞ্চলে বৃষ্টিপাত অনেক সময় অনেক রকমভাবে হয় যেমন ভারী যেমন ভারী বৃষ্টিপাত দেখা যায় মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হয় আবার হালকা বৃষ্টিপাত কেমন হয় যেমন সূর্যের রোদ থাকে সূর্যের রোদ থাকাকালীনও হালকা বৃষ্টি হয় মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে হতে এই হালকা বৃষ্টি হতে হতে ভারী বৃষ্টি হয় ভারী বৃষ্টি হতে হতে আবার হালকা বৃষ্টি হয় মাঝে মাঝে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যায় আবার ধরো রাতে হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে হচ্ছে শিল পড়তে শুরু করে শিলা বৃষ্টিও শুরু হয় বড় বড় শিল পড়ে তারপর কখনও কখনও এমন হয় সকালে বৃষ্টি শুরু হলো যেমন দু তিন মিনিটের মধ্যে থেমে গেলো আবার আবার দু তিন মিনিট পর আবার বৃষ্টি শুরু হলো আবার থেমে গেলো ও আবার মাঝে মাঝে কী হয় যখন নিম্নচাপ থাকে তখন আমাদের এখানে টানা পাঁচ দিন এক সপ্তাহ টানা বৃষ্টিপাত হতে থাকে আকাশ সারাক্ষণ মেঘলা থাকে রোদ ওঠে না সারাক্ষণ সূর্যরশ্মি দেখা যায় না সারাক্ষণ বৃষ্টি হতে থাকে এক সপ্তাহ টানা বৃষ্টি হয় এক সপ্তাহ কখনও পাঁচ দিন কখনও চার দিন কিন্তু মৌসুমি বৃষ্টিপাত দেখা যায় ভারী বৃষ্টিপাত হয় হালকা বৃষ্টিপাত হয় মাঝারির বৃষ্টিপাতও দেখা যায় শিলা বৃষ্টির সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও দেখা যায় শিল পড়ে